না সেরকমভাবে কোনো পছন্দের শিল্পী বা শিল্প আন্দোলনে শ আমাকে উৎসাহিত করেনি এটা আমি খুবই বা আর আমি নিজে খুবই ভালো আঁকি না এটা আমাকে আনন্দ দেয় সারাদিনের কাজের মাঝে যখন আমি একটা সময় ফাঁকা পাই এবং এটা আমি করি তখন আমি খুবই একটা শান্তি অনুভব করি নিজে আমি মনোযোগ করতে পারি এটার মধ্যে এবং এটা আমাকে আনন্দ দেয় এবং শুধুমাত্র সেই আনন্দ পাওয়ার জন্যই এটা আমি করি এটার সাথে অন্য মানে কোনো শিল্প আন্দোলন বা কোনো শিল্পীর হাত নেই এটা খুবই ব্যাক্তিগত একটা ব্যাপার